আমি মূলত বাঙালি বাংলা ভাষা আমার প্রাণ বাংলা আমার মাতৃভাষা মায়ের মুখে প্রথম শুনি বাংলায় কথা বলা সেজন্য বাংলায় আমার কথা বলতে কোনও অসুবিধা হয়নি কারণ মাতৃভাষা বলতে অসুবিধা হওয়ার কোনও জায়গা নেই বাঙালির মুখে বাংলা সুন্দর লাগে শুনতে আমার পড়াশোনা খেলাধূলা বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা সবই বাংলাতেই বলি সেজন্য বাংলা আমার প্রাণ বাংলা আমার গান সবই বাংলাতেই বলি আমার বাংলায় মহান মহান কবি সাহিত্যিক ঔপন্যাসিক আছে আমাদের মহান কবি ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এনার বাংলা সাহিত্যে অসাধারণ দান বাংলা ভাষাকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন

আমি বাংলা লিখতে পারি প্রথম মায়ের কাছে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ শিখি যেমন অ আ হ্রস্ব ই দীর্ঘ ঈ ও ক খ গ ইত্যাদি আমি মূলত বাঙালি তাই আমার বাংলা ভাষা বলতে কোনও অসুবিধা হয় না